হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি এই তো গত সপ্তাহে তো আপনি আপনার বাড়ির জন্য মাংস নিয়ে গেলেন আপনাকে চিনবো না আচ্ছা খুব ভালো খবর

দশ তারিখ দশ তারিখ কখন লাগবে দিদি সকালের দিকে না বিকালের দিকে আচ্ছা সকালে কত কেজি লাগবে একটু বলবেন দুশো জনের আপনার ধরুন তিনশো গ্রাম করে যদি আপনি ধরেন তাও আপনার লাগবে ধরুন দশ কেজি যদি লাগে দশ কেজিতে দুশো হ্যাঁ দশ কেজি বারো কেজি মুরগির মাংস তো একটু ঘেঁটে চটকে যায় তো বারো কেজি নিলে আপনার হয়ে যাবে আচ্ছা তাহলে তো আপনি জেনে ইয়ে করেই রেখেছেন এস্টিমেট তাহলে পনেরো কেজি দেওয়া যাবে ঠিক আছে কটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পনেরো কেজি দিতে পারবো কি ধরনের মাংসটা লাগবে একটুখানি বলবেন তাহলে সুবিধা হয় না না এইগুলো তো অনুষ্ঠান বাড়িতে আমরা দিই না দিদি একটু বলি অতটা লেগ পিস আপনি তো সাফিসিয়েন্ট পাবেন না মানে অনেক বেশি পাবেন না আমার যতটা সম্ভব দিদি আমি লেগ পিস আপনাকে দেব কেন না আপনার পনেরো কেজি মাল মানে আমাকে আলাদা করে মাল কাটতে হবে তাহলে সেই তো যা লেগ পিস আছে সে তো আমি দেব আর আমার দোকান থেকে যে রোজ বিক্রি হয় সেখান থেকে আমি কিছু ব্যবস্থা করে আপনাকে একটু বেশি করে দেব লেগ পিস আমি দিয়ে দেব কিন্তু মানে সব যদি বলেন তাহলে একটু চাপের হয়ে যাবে আমার আপনি সব ধরনের মাংস মিলিয়েই নেবেন তো ও নিয়ে আপনাকে ভাবতে হবে না দাম নিয়ে আমি সে একটু মিলিয়ে মিশিয়ে নেবো দেখুন খুচরো যেটা নিই খুচরো যেটা নিই আমি যখন আপনি এতটা মাল নিচ্ছেন আমি তো দশ বিশ টাকা ওখান থেকে কমাবো কমিয়েই দেব আপনাকে যাতে আপনিও বাঁচেন আমিও বাঁচি আপনারও সুবিধা হয় কেন না আপনি তো আমার রোজকার খরিদ্দার আমি ওইটা পুরোপুরিই করে নেবো আপনার চিন্তা করতে হবে না তারপরে টুকটাক একটু উনিশ বিশ হয় বৌদি আমি ও ব্যবস্থা করে দেব ও নিয়ে আপনাকে ভাবতে হবে না হ্যাঁ সেইরকমই বললাম তো আপনাকে আচ্ছা কিছু কি আগাম দেবেন আপনি না একবারেই তখন দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও নিয়ে ভাবতে হবে না হ্যাঁ হ্যাঁ আপনাদেরও অনুষ্ঠান ভালো হোক হ্যাঁ হ্যাঁ রাখুন